আমার প্রিয় বইগুলির মধ্যে রবীন্দ্রনাথের লেখা গোড়া একটি বিশেষ উপন্যাস যেটি আমি বহুবার পড়েছি এবং এই কারণেই আমি বইটি এতবার পড়ার যে বইটির মধ্যে যে গোড়া যে গৌড়মোহন চট্টোপাধ্যায় এই গৌড়মোহন চট্টোপাধ্যায়ের এমনই একটি চরিত্র ছিলো যে আমাদের বাস্তব জীবনের একটি সাধারণ একটি যুবকের একটি কল্পনার প্রতিচ্ছবি মাত্র ইভেন আমাদের বাস্তব জীবনের যতবার পড়েছে ততবারই মনে হয়েছে গৌড় মোহন চট্টোপাধ্যায় নয় ওটি বল আমি নিজেই এবং আমার নিজের কথাই গৌরমোহন চট্টোপাধ্যায় তার মুখ দিয়ে ব্যক্ত করছেন বা রবীন্দ্রনাথ তার মুখ দিয়ে বলিয়েছেন এত মন ছুঁয়ে যাওয়া জিনিস আমি সত্যিই আবেগপ্লুত এবং বইটি অনেকবারই পড়েছি এবং যতবার পড়েছি ততবারই মুগ্ধ হয়েছি ততবারই ভালো লেগেছে ততবারই নতুন মনে হয়েছে বইটি নিয়ে আমার সত্যি আমার জীবনের প্রিয় বইগুলির মধ্যে এটি একটি বই এবং এই বইটি আমি যখনই আমার অবসর সময় আমি কোথাও বেড়াতে যাই আমি বইটিকে সঙ্গে করে নিয়ে যাই কারণ আরও একটা জিনিস বই মানেই হচ্ছে বন্ধু আর বইয়ের থেকে বড়ো বন্ধু কেউ হতে পারে না তাই অসময় যখন কেউ স্বাদ না দেয় এই গল্পগুলি যখন খুব মন খারাপ থাকে তখন পড়লে মনে আবার একটি আনন্দের সঞ্চার হয় এবং আমাদের জ্ঞান আরোহণ হয় এবং আমরা মানসিকভাবে আপ্লুত হয়ে পড়ি এবং আমরা এই বইটিকে বারবার পড়ি আমি আবার বলবো রবীন্দ্রনাথের গোরা বইনয় এটি একটি বিরাট নাম করা একটি উপন্যাস এবং তার বিশেষ চরিত্র ছিলো গৌরমোহন চট্টোপাধ্যায়